নাহলে ঋণ নিতে কারুর ইচ্ছা হয় না ঋণে পড়লে মানুষ ডুবে যায় মানুষজন যে যে সুখ ভোগ করছে তাদের কাছে যে সমস্ত টাকা পয়সা আছে সেই পয়সা থাকলেও কিন্তু সেগুলো ঋণে শোধ করতেই তাদের সমস্ত শেষ হয়ে যায় নিঃস্ব হয়ে যায় তবু তাদের ঋণ শোধ আর হয় না আমি ঋণ গ্রহণের প্রভাব দেখেছি অনেক কেউ কেউ ঋণ নিয়ে পরে শেষ হয়ে যায় মানুষজনের জমি মানুষ তাদের ঘরবাড়ি সমস্ত কিছু বিক্রি করে ফেলে তবু কিন্তু সেই ঋণের যে বোঝা সেটা আর শেষ হয় না অনেকজন নিজের মেয়ের বিয়ে দেয় মেয়ের বিয়ে দিয়ে পরে ঋণ গ্রহিতা হয়ে থাকে ফলে তারা ঋণ শোধ করতে করতে তাদের জীবনীটাই শেষ হয়ে যায়